আগেকার দিনে সেট ছিল কীপ্যাড এবং এখন বর্তমানে দেখা যাচ্ছে সবই অ্যান্ড্রয়েড সেট আগেকার দিনে মোবাইলে কোনো দর্শনীয় স্থানে বেড়াতে গেলে কিংবা কোনো বিবাহ বাড়িতে গেলে কিংবা কোনো যাত্রা সিনেমা দেখতে গেলে আগেকার দিনের কীপ্যাড ব্যবহিত মোবাইলগুলোতে কোনো ছবি তোলা যেতো না এখন বর্তমানে অ্যান্ড্রয়েড সেটের সাহায্যে আমরা ছবি প্লাস ভিডিও এবং অন্যান্য জিনিসও আমরা মোবাইলে তুলতে পারি এছাড়া আগেকার দিনের মোবাইল এ কোনো দু জিবি তিন জিবি চার জিবি পাঁচ জিবি কোনো র্যাম ছিল না এখন বর্তমানের যুগে সিক্স জি বিও র্যাম তৈরি হয়ে গিয়েছে এবং মোবাইলকে খুব তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাচ্ছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই বর্তমান যুগে প্রত্যেকেই এখন সিম ব্যবহার করছে টু জিবি সেই সিমটা কীসের না কেউ ভোদা কেউ জিও কিন্তু আমরা বর্তমানে জিও ফোনটাই বেশি ব্যবহার করি কারণ ভোদা ইয়ারটেল অন্যান্য সিমের থেকে জিও সিম যেমন অফার দেয় এবং এর নেটও থাকে চলতি এবং অন্যান্য নেট স্লো কিন্তু জিওর নেটটা আমরা যেখানে খুশি চালু করতে পারি তাই আমরা প্রত্যেক মাসে আমরা জিও রিচার্জ করি এবং জিও খুবই উন্নতমানের একটা কোম্পানি যা আমাদের মাসে একশো কিংবা দুশো চল্লিশ টাকায় দেড় জিবি করে নেট এছাড়া আদার্স কল আনলিমিটেড দেয়